আমাদের এখানে অনুষ্ঠান বলতে দীঘায় অনুষ্ঠান খুব মজাদার অনুষ্ঠান মানে বিয়ের কথাই বলতে চাইছি আমি আমাদের এখানে বিয়ে মানে অনেক লোকজনকে নিমন্ত্রিত করা হয় এবং তারা একত্রিত হয় কোনো একটা সন্ধ্যের সময় যেদিনকে আমাদের অনুষ্ঠানের ডেট দেওয়া হয় তো তার তো তো তারা একত্রিত হয়ে নব বর এবং বধূকে আশীর্বাদ করতে আসেন এবং তাদের পছন্দমতো একটা গিফটও দেয় এবং তাদের জন্য জন্যই আমরা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করি এবং সেই খাবার দাবারগুলো অতি সুস্বাদু হয় এবং সবাই মিলে আনন্দ করে সেই খাবার দাবারগুলো খাওয়া হয় সেখানে একটা প্যান্ডেল করা হয় এবং চারিদিকে লাইটের ব্যবস্থা করা হয় পুরোহিত থাকে বিয়ের মন্ত্র পড়ানোর জন্য এবং আরও রীতি রেওয়াজ থাকে যেগুলো পালন করা হয়

আমার পুজো মানে এই দুর্গা উৎসবের কথা বলতে হয় বাঙালির সেরা পুজো দুর্গা পুজো যেটা সাত দিন ধরে পালন করা হয় আর বছরে একটা সময় আসে যেটা দোল খেলা বলে বা হোলি খেলা বলে সেখানে মানুষজন বিভিন্ন রঙের আঙিনায় রাঙে তো সেটাকেই আমরা হোলি খেলা বলি